আমাদের এখানে হাট আছে হাটে গরু বিক্রি হয় তা গরু ভালো লাগে কিনে দিতে যাই এবারে আমরা তো নিজেরা সব সমময় কেনা বেচা করি না তো জানব না জানতে পারি না তা কেউ যারা সবসময় যায় তাদের সঙ্গে করে নিয়ে যায় তারা ডেকে দেয় তারা সবসময় কিনে কিনে দেখে ওদের একটা ভালো ইয়ে হয়ে গেছে তা তাদের সাথে করে যায় নিয়ে গেলে এবার গরু বা হাঁস মুরগি ঝিমিয়ে থাকলে সে তাদের কিনে নিই কেননা সেগুলো ভালো না সেগুলো অসুখ বিসুখ হয়তো হয় বা সম্ভাবনা থাকে ঝিমিয়ে থাকে সেই জন্য সেগুলো কেনা হয় না যেগুলো লাফালাফি করে যে গরু গুলো দেখতে সুন্দর গায়ে পায়ে আছে লম্বা চওড়া আছে খুব সুন্দর দেখতে লম্বা চওড়া উঁচু সঁচু তা সেই সব গরু আমরা কিনে আনি বাড়ির পোশার জন্য হোক বা কুরবানি দেওয়ার জন্য কুরবানি দিতে গেলে তো একটা নজরসই জিনিস লাগে যা তা জিনিস তো আর দেওয়া যায় না বড় লম্বা ছড়া গরু হবে বা ছাগল বা এখন হাস মুরগি পুষি তো বাজার থেকে কিনে আনি তাই ঝিমিয়ে বসা থাকলে মানে কি বাড়িতেও ঝিমিয়ে বসা থাকে সেগুলো বিক্রি করে দেয় তারা এনে বাজারে বিক্রি করে আমরা তো সেগুলো ক গিয়ে ভালো করে দেখি চাগিয়ে চাগিয়ে দেখি বাঁদা থাকি চাগিয়ে দেখি কোনটা চাঙ্গা আছে যে চাঙ্গা থাকবে তার গায়ে হাত দিতে মতো সে ঠেলে উঠবে তা সেগুলো আমরা দেখি যে মানে উঁচু করে চাগিয়ে দেখবো যে কোনটা ভালো চাঙ্গা আছে সেইটা দেখে নিয়ে আসি বাড়িতে কোষা হয় কুরমানি দেওয়ার সময় ভালো গরুর দেখে না মানুষের দেখলে বলবে যে না ওই ওরা গরু নিয়ে চারটা হেভবি সুন্দর মোটা সোটা না পাছে ওরা গ উর্দু সুর্দু দেখতে শুনতে সেইটা আমরা এনে কোরবানি দিই আমাদের নজরসই হল ভগতের পছন্দ